আলেক্সাতেও এরকম পরিষেবাগুলিতে ভবিষ্যতে বৃদ্ধি এবং সাফল্যের সম্ভাবনা সবথেকে বেশি থাকে কারণ ওখানে অনেক কিছু ওটা জিনিস আমরা দেখতে পাই আর কি সমস্ত কিছু জিনিসগুলো আমরা চোখে দেখতে পাই বা বলতে পারি এই জন্য জিনিসটা সবথেকে বেশি ক্লিয়ারভাবে হয় সাফল্যের সম্ভাবনা সবচেয়ে বেশি বলে আমরা মনে করি কারণ ভার্চুয়াল ভার্চুয়াল এটা পণ্য পণ্য পরিষেবাগুলিতে ভবিষ্যতে যে বৃদ্ধি এবং সাফল্যের সম্ভাবনা যাতে একটু আর কি মানে বেশি থাকে সেই নিয়ে চারটে কথা বা আলোচনা করা এগুলো থাকে ঠিক আছে বৃদ্ধি পরিষেবাগুলোতে ভবিষ্যতের বৃদ্ধি বৃদ্ধি পাওয়া সাফল্যের জন্য হ্রাস সাফল্যের এই সবচেয়ে বেশি আমরা মনে করি কারণ রিয়েলিটি বা আলেক্সা এআই এ সব পণ্যগুলোতে অত দামি দামি জিনিস আরে থাকে না কারণ থাকে না কারণ এই জিনিসগুলো অতটা আমরা গুরুত্ব দিই না আর গুরুত্ব না দিলে তো সেটা হবে না না কারণ গুরুত্বটা দিতেই হবে আর গুরুত্ব দিলেই ওটা আমাদের একপক্ষে প্রয়োজন ওই জন্য আমরা এতটা এতটাকে গুরুত্ব দিই না ভার্চুয়াল যে পণ্য আছে ওই ভার্চুয়াল পণ্যটাকে আমরা বেশি গুরুত্ব দিই আর আর যে আলেক্সা পণ্য যেটা থাকে আলেক্সা পণ্য পরিষেবাগুলিতে প্রচুর টাফ হয়ে যায় কারণ সেখানে সাফল্যের জন্য কোনো কিছু একটা জিনিস আমরা টপ করে পাই না এই জন্য আর কি সাফল্যের অতটা হ্রাস আরে অতটা কিছু বোঝা যায় না সে তার জন্য আমাদের অতটা কোনো কিছু বুঝতে পারি না ঠিক আছে ওইটার জন্য অতটা কিছু নেই আর এই জন্য এখানে অতটা আরেকটা কী বেশ বলে সেটাকে আমরা ভুলে গিয়েছি যার জন্য এআই পণ্য থাকে এআই পণ্যটা আরও আলাদা ওটাতে অতটা না যাওয়াই ভালো কারণ এআই পণ্য একটা আলাদা মানে লাইন হয়ে যাচ্ছে যাতে ওটা আরও দূর থেকে সরে যেতে পারে ওই জন্য ওই জিনিসটাকে বেশি করা হয়